তো বসন্ত উৎসবে তো আমি এক নাচের গোষ্ঠীর সঙ্গে ছিলাম ঝুমুর ড্যান্স গ্রুপ তা তাদের সঙ্গে থেকে খুব আমার ভালো লেগেছে তো তাদের নাচ আমার খুব পছন্দ হয়েছে এবং আমি সবার সঙ্গে নেচেছি খুব ভালো লেগেছে আর সবাই আমাকে হেল্প করেছে আর আমিও চাই যে সবাই যারা নাচকে ভালোবাসে তারা নাচ শিখুক ঠিক আছে কিছু কিছু লোক আছে তারা নাচকে অনেক খারাপ চোখে দেখে তো সেইসব লোকের কাছেও এ যে নাচ খুব ভালো জিনিস তো সবাই নাচা অনেকভাবে মন থেকে নেয় না অনেকে খারাপ চোখে দেখে তো নাচের ওই গ্রুপের সঙ্গে থেকে খুব আমার ভালো লেগেছে নাচকে আমি আরও ভালবেসে ফেলেছি তো আমি খুবই আনন্দিত যে বসন্ত উৎসবে আমি তাদের সঙ্গে নাচতে পেরে তো আমি চাই যে আরও যারা নাচার প্রতি আগ্রহ আছে তারা নাচ শিখুক নাচ সম্পর্কে জানুক নাচ হলো মানুষের বিশাল একটা অঙ্গের মাপ ভঙ্গিমার মাধ্যমে মানুষকে বোঝানো নাচ খুবই উন্নত জিনিস নাচ খুব ভালো জিনিস সবাই নাচুক আর নাচকে যারা ভালোবাসে তারা সবাইকে ভালোবাসতে জানে আর তো নাচ বিভিন্ন রকমের নাচ রয়েছে ভারতনাট্যম রয়েছে ক্ল্যাসিক্যাল রয়েছে ব্রেক ড্যান্স রয়েছে তো সব নাচই একই নাচ কিন্তু নাচের ধ্বনি আলাদা নাচের বিভিন্ন স্টেপ আলাদা নাচের বিভিন্ন কলা আলাদা কৌশল আলাদা তো নাচ সবাইকেই ভালোবাসতে হবে তো নাচকে নিয়ে আমার এই কথা